হ্যালো হ্যাঁ বলো ও বল আপনি কীরকম ধরনের জুতো চান একটু বলুন স্যান্ডেলের জুতো চান কি

হ্যাঁ হ্যাঁ আপনি কীরকম ধরনের জুতো চাইছেন আপনি সবার জন্য হ্যাঁ প্যারাগনের স্যান্ডেল স্যান্ডেল জুতো চাচ্ছেন তো সব সময় পরার জন্য তাই তো হ্যাঁ বলছি হ্যাঁ প্যারাগনের জুতো এখন মানে এখনও তো গরম পড়েনি তো সেরকম স্যাম্পেল এখনও ঠিকমতো আসে নি আমি আসলে আপনাকে জানিয়ে দেবো তো আপনি কীরকম রেঞ্জের ভিতর মানে কীরম দামের ভিতর চাচ্ছেন একটু বলুন আপ আমাকে হুম আমার দোকান সবদিনই খোলা থাকে জুতো আমার দেড়শো টাকাতে শুরু আছে আর আপনি কীরকম দামের নেবেন বুঝলেন দেড়শো দুশো আর জিনিস অনুযায়ী দাম বুঝলেন তো সেরকমভাবে জিনিস দেখে তা আপনি দামটা বলতে হবে কীরকম জিনিস নেবেন আপনি হিল তোলা জতো এবার কোন কোম্পানির নেবেন বলুন আমি সেইভাবে দাম বলছি ছয় হাজার কীরম তা কী কোম্পানির নেবেন বলুন তাহলে আমি বলে দিচ্ছি চামড়ার জুতো তো আছে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিসের দাম আছে এবার কোম্পানি কোম্পানি অনুযায়ী দাম হয় জিনিসগুলোর আর সাইজ অনুযায়ীও দাম আছে সেইভাবে বুঝলেন হ্যাঁ হ্যাঁ একদিন আসলে ভালো হয় দোকানে হ্যাঁ